আমি একজন আমার প্রধান হবি হলো আঁকা আমি একজন প্রফেশনাল বা পেশাগত শিল্পী হতে চাই অঙ্কন শিল্পী এবং আমি অনেক ছোটোবেলা থেকেই আঁকা শিখছি এবং এখন আমি নিজেও আঁকা শেখাই আমার অনেকরকম অনেক আঁকার হয়েছে এখনো এর মধ্যে একটি তাৎপর্যপূর্ণ হলো যে আমি পেন দিয়ে পেপারে আঁকিবুকি কাটতে কাটতে একবার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃত বানিয়ে ছিলাম এবং এটি আমি পরে বুঝতে পারি এবং এটি আমার অঙ্কন জীবনের তাৎপর্যপূর্ণ ছবি